আমি যখনই ঘুরতে যাই তখন বনে ঘুরতে যাই এবং বনে ঘুরতে যাওয়ার জন্য আমি একটা দূরবিন কিনেছি দূরবিন কিনে আমি খুবই উপকার পেয়েছি কাছে দূরের জিনিস কাছে দেখতে পাই যখনই পাখির ডাক শুনি তখনই আমি দূরবিন দিয়ে দেখি এবং সুন্দরভাবে পাখিকে উপভোগ করতে পারি